আমি সাধারণত লাঞ্চে অনেক রকমের মেনু আমি রান্না করি এবং আমাদের বাড়িতে সবসময় সবাই বিভিন্ন রকম শাক সবজি বলুন বা অনেকগুলি তরকারি মাছ মাংস ডিম ওরা পছন্দ করে আমার শ্বশুরমশাই সে কিন্তু নিরামিষি খাবার খেতে পছন্দ করে না আমার ছেলে সে পোস্ত পছন্দ করে আমার শাশুড়ি মা সে আবার একটু ঘ্যাঁট ঝাল বলুন বিভিন্ন সবজি দিয়ে তরকারি পছন্দ করে এই জন্য আমাদের বাড়িতে বিভিন্ন দিন বিভিন্ন রকম সবজি কিন্তু রান্না করা হয় এছাড়াও অনেকগুলি করেই তরকারি রান্না করা হয় আমার স্বামী তিনি আবার একটু শাক ভাজা বিশেষ করে শুশনি শাক ভাজা তার খুব প্রিয় আমাদের লাঞ্চে প্রায় বিভিন্ন রকম শাক সবজি মাছ মাংস ডিম থেকেই থাকে কিন্তু ডিনারে বিশেষ করে রাত্রেবেলা আমরা সেই রকম মোটা খাবার খাই না কখনো কোনো দিনও রুটি খাই রুটির সঙ্গে একটা সবজি বা মিষ্টি বা দই এই জাতীয় জিনিস ছেলে দুধ খায় দুধ দিয়ে রুটি ওর ঠাকুমা ও আমার ছেলে ওরা পছন্দ করে এবং কোনো দিনও কোনো দিনও হয়তো ভাত করলাম গরম গরম ভাত কিছু একটা সবজি কি ডিম ভাজা কি মাছ ভাজা মাছ চটকা আলুভাতে এই ধরণের হালকা হালকা খাবার কিন্তু আমরা রাত্রে খেয়ে থাকি কিন্তু লাঞ্চের সময় আমরা কিন্তু বেশ জমিয়ে কবজি ডুবিয়ে খেতে পছন্দ করি আমরা বাঙালি আমরা মাছে ভাতে পটু আমরা মাছ ভাত যেমন খাই তেমন রাত্রেও আবার রুটি তরকারিও খাই